ক্রীড়াবিদদের মধ্যে ইভেন্টগুলির মধ্যে অন্যতম হচ্ছে ক্রিকেট ফুটবল ভলিবল তার মধ্যে আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট ক্রিকেট ক্রিকেটে আমি বল করি ফিল্ডিং করি ব্যাটিং করি তারপর প্রিয় আমার ক্রিকেটার হচ্ছে সচিন তেন্ডুলকার যাকে ভগবান ক্রিকেটের ভগবান বলা হয় তিনি স্পিন বোলিং করেন ব্যাটিং করেন আর কিপিংও করেন সময়মতো তাই সচিন তেন্ডুলকার রাষ্ট্রপ্রতিপ্রাপ্ত অর্থাৎ ওই ভারতরত্ন পেয়েছে সচিন তেন্ডুলকারকে ক্রিকেটের আইকন বলা হয়